গ্রামাঞ্চলে কৃষকরা অনেক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হয় যেমন তারা চাষ করার পর হঠাৎ করে দেখে প্রচন্ড বৃষ্টি নেমে গেলো অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হয়ে গেলো সেক্ষেত্রে তাদের ধান নষ্ট হয়ে যায় এছাড়া তারা অনেক সময় জানে না যে উন্নত মানের বীজ উঠেছে বা এই গোল্ডেন আই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তাদের হারভেস্টিং মেশিন সম্বন্ধে কোনো ধারণা নেই অর্থাৎ প্রযুক্তিগত সমস্যা তাদের ক্ষেত্রে একটি ব্যাপক সমস্যা এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষেত্রে সরকার যে প্রশিক্ষণ দেয় অনেক সময় তারা তাদের স্বল্প জ্ঞানের কারণে বা তারা তথ্য না জানার কারণে সেই সব প্রশিক্ষণ থেকে তারা পিছিয়ে যায় এগুলি একটি ব্যাপক সমস্যা